এই এলাকায় কি আপনার পশুর ডাক্তার আছে তারা কেমন এবং কী কী সাধারণ বস্তু দ্বারা প্রাণীদের সুস্থ রাখার জন্য সুপারিশ করে শেষবার কখনো আপনার পশুদের পরীক্ষা করা হয়েছিলো পশুদের স্বাস্থ্যের জন্য কত টাকা খরচ হয় হ্যাঁ আমার গ্রামে বা আমার এলাকায় পশুদের চিকিৎসক আছে যাকে বলা হয় ভেটেরিনারি সার্জেন তারা কেমন ও কীসে তারা খুবই ভালো কী কী সাধারণ বস্তু দ্বারা তারা নানা রকম এর নানা রকম জিনিস দ্বারা বা তারা পশুদের সুস্থ রাখার চেষ্টা করে বা সুপারিশ করে শেষবার কখনো আপনার পশুদের পরীক্ষা করা হয়েছিলো হ্যাঁ শেষবার আমার পশুদের পরীক্ষা করা হয়েছিলো আর পশুদের স্বাস্থ্যের জন্যে আমার তিন হাজার পঞ্চাশ টাকা মতন খরচা হয়েছিলো কারণ তারা খুবই অনুপযোগী অসুস্থ ছিলো তারপর তারা হচ্ছে এইসবের জন্য প্রাণীদের সুস্থ রাখার জন্য এবং যে পশু চিকিৎসক তিনি খুবই খুবই ভালো খুবই ভালো খুবই মানে সব কিছু দিক থেকে সবই ভালো আর তাকে ভেটেরিনারি সার্জেন বলে তারা সিরিঞ্জ জল জল আর এমনিতে খাদ্য দ্রব্য পরিষ্কার করে খাওয়ানো পরিষ্কার জল খাওয়ানো নানারমভাবে আমাদেরকে হেল্প করেন এবং তারা কেমন কীভাবে সাধারণ বস্তু দ্বারা প্রাণীদের সুস্থ রাখার জন্য সুপারিশ করে তারা বলে যে সাধারণ বস্তুর দ্বারা ভাড়িতে পচা জিনিস দেবেন না খাবারটা ভালো করে সেদ্ধ করে খাওয়াবেন নানা রকম দিক থেকে তারা সুপারিশ করে এব এবং সুপারিশের জোরেই তারা পশুদের ভালো রাখার চেষ্টা করে এবং শেষবারের মতো আমার পশুদের দেখানো হয়েছিলো এক মাস আগে পশুদের যারা চিকিৎসক হয় তারা খুবই তা পশুরা তো বলতে পারে না কথা বলতে পারে না তারা সব কিছু তাদের দেখে বুঝতে হয় বা তারা ঠিক ঠাক করতে হয় এই জন্য পশু চিকিৎসককে আমরা খুবই ধন্যবাদ জানাই